সব বয়েসের মানুষের মধ্যে পার্থক্য আলাদা আলাদা হয় যেমন বাচ্ছারা বাচ্ছাদের সাথে যেমন বয়স্কদের পার্থক্য হয় আর যৌবন বয়েসের সাথে কৈশোর বয়সের যেমন পার্থক্য পার্থক্যটা আসে মানসিক দিক থেকেও পার্থক্য আসে শারীরিক দিক থেকেও পার্থক্য আসে না না তা তাদের নানা রকম মানে বাচ্চাদের যেমন মনে হয় যে আমি খেলা কর তাদের মদ্যে বাচ্চাদের মধ্যে তেমন কোনো চাপ থাকে না তাদের কোনো কিছু সম্পর্কে অতোটাও জ্ঞানও থাকে না তো চাপ ওদের মধ্যে কম থাকে সেক্ষেত্রে বড়োদের মধ্যে চাপ বেশি থাকে এবং মাঝ বয়েসি মানুষের মধ্যে হয়তো ওভাবে কিছুটা একটু বেশিই চাপ থাকে তাদের কৈশোর আবার বার্ধক্য তারা অতীত থেকেও অতীত থেকেও কিছু শিখে আসে আবার ভবিষ্যতে কী হয়ে কী করবে বা কী না করবে সেটা নিয়েও তাদের মধ্যে নানা রকমের চিন্তা দেখা দেয় অ্যাঁ তো মাঝ বয়েসি মানুষে সবার সাতে মিলিয়ে মানে সব কিছু মিলিয়ে মিশিয়ে চলার চেষ্টা করে মাঝ বয়েসি মানুষ যেমন বাচ্ছাদের মোদ মতো তাদের মধ্যে সেই বাচ্ছাবেলার গুণগুলোও থাকে আবার তার তার বয়েসজনিত কারণেও যেন কখনো মনে হয় যে আমার বয়েস হয়ে গেছে আমি কেন বাচ্চাদের মতো এটা করি আমার হয়তো বয়েস্কদের দলেই থাকা উচিত এরকম নানা রকম ম মনে হতেই অ্যায় থাকে তো মাঝ বয়েসি মানুষ সারাক্ষণ ভাবতে থাকে আমি কোন দলে পড়বো তাদের মধ্যে হয়তো এটা নিয়ে কখনো নানা রকম মনোভাব বৃষ্টি হয় যে আমি এটা করলে ওরা কী ভাববে এরকম মানুষের ভাবনা চিন্তাও হয়তো তাদের মধ্যে কাজ করে প্রবণতা দেখা যায়